হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ ও তো বলছিল আপনাদের স্কুল থেকে নাকি পিকনিকের কিছু কথা হয়েছে তো সেটা কি ভালো করে আমি তো জানি না ও বলতে পারে না সেরকমভাবে বুঝিয়ে আমাকে হালকা বলেছে এটা বুঝিয়ে দিলে ভালো হত আচ্ছা বলুন

তো হ্যাঁ বলুন ও তো বলেছে আমাকে কিছুটা কিন্তু আমি আবার পুরোটা না জানলে কি করে ছাড়তে পারি বলুন হ্যাঁ তাহলে আমি যাব ওর সাথে হ্যাঁ বলুন কেরকম কি লাগবে কিসে করে যাওয়া হবে

না না বাচ্চাদের নিয়ে তো ট্রেনে না যাওয়াই ভালো নিজস্ব কোনো গাড়ি হলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ আচ্ছা তাহলে হ্যাঁ আচ্ছা কত কি লাগবে সেটা বলে দিলে ভালো হত এখনই আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই বোলপুরটাই কাছাকাছি হবে মানে মেয়েদেরকে নিয়ে তো বেশি দূরে না যাওয়াটাই ঠিক এই কাছাকাছিই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি স্নেহার কাছে জেনে নেব আপনি ওকে বলে দেবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ